আমি ভয়েস টু টেক্সট পরিষেবা বা অ্যাাপ ব্যবহার করেছিলাম কিছু দিনের জন্য কিন্তু এতে আমি বিশেষ সুবিধা পাইনি মানে অসুবিধেই আমার বেশি হয়েছে এবং বিভিন্ন কারণে টাকা পয়সা আটকে যাওয়া এবং লেনদেনের পক্ষেও আমার বেশ অসুবিধা হয়েছিল বলে আমি এই অ্যাপটি কিছু দিন পরেই বন্ধ করে দিই